শিক্ষা শিক্ষাই হচ্ছে জীবনের একমাত্র পথ এমনকি জীবনের একমাত্র লক্ষ্য শিক্ষার দ্বারা একটা মানুষের সার্বিক বিকাশ আচরণগত সমস্ত রকমের বিকাশ ঘটে শিক্ষার দ্বারা মানুষের আচরণের পরিবর্তন হয় মানুষের সামাজিক পরিবর্তন হয় এবং সমাজের উন্নতিও হয় এই শিক্ষার দ্বারা তাই শিক্ষা ব্যবস্থা যত উন্নত হবে আমাদের সমাজ আরো তত উন্নত হবে এবং সমাজের মানুষ সব কিছু বুঝতে শিখবে এবং কোনটা ঠিক কোনটা ভুল তা বিচার করতে শিখবে আর গ্রামীণ এলাকার শিক্ষা ব্যবস্থা একটু শহর শহরের শিক্ষা ব্যবস্থার থেকে পিছিয়ে কারণ গ্রামীণ এলাকার যে সব সমস্যাগুলি হয় এক স্কুল দূরে থাকার জন্য শিক্ষা গ্রহণ করতে না পারা এবং স্কুলের স্যার এবং শিক্ষিকা না থাকার জন্য ওরা ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না তাই সরকারের কাছে আমার একটাই নিবেদন যে একটা সমদূরত্বের মধ্যে একটা প্রতিষ্ঠান খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষক শিক্ষিকা যথাযথভাবে থাকবেন এবং শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষার্থীরা খুব ভালোভাবে সুদক্ষ শিক্ষকের পরামর্শ নিয়ে শিক্ষা গ্রহণ করবে এটাই হচ্ছে আমার সরকারের কাছে বক্তব্য